বিশেষ করে আমি ফটোর জন্যই আমি একবার দার্জিলিং গিয়েছিলাম সেখানে সেখানে গিয়ে আমি অনেক সুন্দর সুন্দর নিজের ড্রেস কিনে নিয়ে সেটা পরে সেটার ফটোগ্রাফি করে এসেছি সেখানের ফটোগুলো আমার এখনও পর্যন্ত আমার গ্যালারিতে ফোনের গ্যালারিতে ও বাড়ির একটা অ্যালবাম করে রেখেছি সেখানেও আমি সাজিয়ে রেখেছি আমার ফটোগ্রাফি অনেকই পছন্দ আর নিজের ফটো তোলা তো একটা আলাদাই মধ্যে আমার পড়ে ফটো তোলার জন্যই আমি প্রায় দিন ঘুরতে বেরোই কারণ আমার নিউ নিউ ফটো আমার প্রচণ্ড পছন্দ আমি এই ফটো তোলার জন্য নিজের ড্রেস কালেকশান খুব ভালো রাখতে চাই বাড়ির বাইরে যেটা যাই সেটাও আমি ফটো কালেকশান করি আমি ইনস্টাগ্রাম ফেসবুকে আপডেট করে দেখাতে চাই প্রতিটা মানুষকে যে আমি এত সুন্দর পরিবেশে আজকে ঘুরে এলাম তো আমার ফটোগ্রাফি খুবই পছন্দ